হ্যালো কে বলছে হ্যাঁ বলুন হ্যাঁ আমি দইবড়া বলতে গেলে আমাদের এখানে ফাস্ট ফুডের দোকানে দইবড়া বিরিয়ানি বা অন্য কোনও সবরকমের ফাস্ট ফুডই পাওয়া যাবে আপনি দইবড়া চাইছেন কি কী জন্য দরকার পড়বে বা আপনার ওখানে কোনো কিছু আছে না কি তার জন্য কতটা কী দরকার পড়বে বলুন আচ্ছা বলুন হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা না আমাকে অর্ডার বলতে আমার তো স্টক থাকে আমাদের এখানে তোমার হচ্ছে স্টক থাকে ফিফটি পিসের মতো স্টক থাকে যেহেতু আমার এখানে বেশি বিক্রি নেই তার জন্য আমার আলাদা আলাদা স্টল এখানে একটা স্টল এই স্টলের মধ্যে ফিফটি পিসের মতো আমার ফিফটি পিসের মতো এখানে থাকে তার জন্য আপনি যদি চান তাহলে আপনার জন্য এক্সট্রা এখানে নিয়ে আমাকে স্টকে রাখতে হবে আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমি না না সেরকম বাসি টাসি কিছু পাবেন না আমি বাড়িতে তৈরি করে সেটা এখানে নিয়ে আসব এখানে নিয়ে এসে বিক্রি করব আপনি যদি চান তাহলে আপনি দেখে নিতে পারবেন এসেই আপনি চেক করে নিতে পারবেন যে কি বাসি টাসি বা কিছু আছে না কি আপনার জন্য আমি স্টক আলাদাভাবে রাখব হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার দোকান একটু একটু পুরাতন তো তার জন্য আমি আমার নিজের কাস্টমারকে একটু ভালোভাবেই ট্রিট করি তার জন্য আমি বাসি খাবার তেমন কিছু বিক্রি করতে চাই না এবং নিজের নামটাও বা নিজের দোকানের নামটাও খারাপ করতে চাই না তার জন্য বুঝতেই পারছেন আচ্ছা আলাদা করে আপনার প্যাকিং করে রেখে দেওয়া হবে আপনি কটা নাগাদ আসবেন আমার স্টলে আচ্ছা টাইমে পৌঁছে যাবেন নইলে বুঝতেই পাচ্ছেন অতগুলো মাল আমার বেকার যাবে ব্যস ঠিক আছে এই নাম্বারে আমার পে টি এম আছে এই নাম্বারে আপনি পেমেন্ট করে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই সন্ধেবেলা আসুন আপনার সাথে দেখা হচ্ছে